আমি রহিম বলছি বলছিলাম যে ধরুন আমি এখন এইচএস পাশ করেছি হ্যাঁ তো এরপরে আমার কী কী করা লাগবে বা কোন লাইনে যেতে পারি একটু বলবেন হ্যাঁ ব্যাপারটা বললে খুবই ভালো হতো তাহলে আমি ডিসিশন ঠিকমতো নিতে পারতাম আমি পড়েছি সায়েন্স থেকে হুম হুম

আচ্ছা হ্যাঁ বলুন

হ্যাঁ মেডিকেল যাব

হুম হুম হুম

হুম হুম আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে আমি তাহলে কন্টাক্ট করবো হ্যাঁ ব্যাপার নিয়ে এই নিয়ে কি মানে কোন দিক দিয়ে যাওয়া যায় বা ধরুন এই ধরুন নীট ব্যাপারটা বলছেন হ্যাঁ আরও ধরুন মেডিকেল ব্যাপারটা বলছেন ঠিক আছে তো আচ্ছা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার সঙ্গে স্যার আমি এই নিয়ে ডিসকাস করি দিয়ে আপনাকে জানাবো স্যার ওকে স্যার ওকে